হ্যাঁ আমি একটি খুব সুন্দর এবং অন্য ধরনের পর্বতের আরোহণ করতে পারি কারণ সেটি আমি ঘুরে এসেছি তাই সেটার বর্ণনা আমি করতে পারি অযোধ্যা গিয়েছিলাম আমি একবার অযোধ্যা পাহাড় গিয়েছিলাম তো সেখানে খুবই সুন্দর সে পাহাড়টা সেখানে গিয়ে গাড়িতে করে আবার পাহাড়ে উঠতে হয় সেখানে কেউ হেঁটে হেঁটে উঠতে পারে না তো হ্যাঁ আমরা গা সেখানে গিয়ে আবার পৌঁছে বাস রেখে যে বাসে করে গিয়েছিলাম টুরিস্ট বাস সে বাসটা রেখে আমরা আবার সেখানে গাড়ি করেছিলাম আমরা গাড়ি করে তো উপ পাহাড়ে উপরে উঠেছিলাম তো খুবই সুন্দর লাগছিলো যেইটটা কাউকে বলে বোঝানো যাবে না তার ভিতরে আবার খুব সুন্দর ঝরনা ছিলো সেই ঝরনার ধারে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে অনেকক্ষণ ফটো উঠেছিলাম অনেকক্ষণ সেখানে সময় কাটিয়েছিলাম সেই ঝরনার ধারে গিয়ে তো সেখানে অনেক কিছু স্মিতিও রয়েচে সেখান থেকে আমি অনেক কিছু নিয়েও এসেছিলাম তো খুবই সুন্দর লেগেছিলো সেই মানে তার বর্ণনা আমি করতে পারবো না এতোটাই সুন্দর লেগেছিলো